আজ পৃথিবী উন্নত হয়েছে বলেই আমরা মোবাইল ফোনে এক জায়গা থেকে আরেক জায়গায় বহু দূরে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি দেশ বিদেশের নানান খবর আমরা ঘরে বসেই পেতে পারি টেলিভিশনের মতো জিনিস পৃথিবীটাকে আমাদের ঘরের মধ্যে এনে দিয়েছে এছাড়াও মোবাইল ফোনের সাহায্যে বহু দূরত্বের আমাদের প্রিয়জনদের সাথে আমরা দেখাও করতে পারি কিন্তু পৃথিবী আজও অনেক দিক থেকে পিছিয়ে আছে যেমন বহু গ্রামগঞ্জে আজও টেলিভিশন মোবাইল তো দূরের কথা সেখানকার মানুষদের সাধারণ খাবারটুকুও মুখে জোটে না এমনকি তাদের জামা কাপড় বা বস্ত্র পরিধানের জন্য তাদের উপার্জনটুকুও নেই কিন্তু আজও উন্নত পৃথিবীর কিছু মানুষ সভ্যতার আড়ালে অসভ্যের মুখোশ পরে আছে